আমার গ্রামে কাউকে সাপে কামড়ালে তার আগে বাঁধতে হবে মানে যেখানটায় কামড়াবে ধরো পায়ে কামড়ালে হাঁটুর গিঁটের নিচে বাঁধতে হবে কিছু দিয়ে বাঁধতে হবে চাম বা গার্ডার দিয়ে বাঁধতে হবে তাহলে বিষটা আর উপরে উঠতে পারবে না আর এর সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে